আমি রান্না শুরু করার আগে রান্নার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে যেমন হাঁড়ি কড়া চামচ খুন্তি হাতা এগুলো নিজের হাতের সামনে রাখি এবং বিভিন্ন সবজি সবজি হাতের কাছে রাখি যেমন আলু পেঁপে ঢ্যাঁড়শ কুঁদ্রি পটল ঝিঙ্গে বেগুন যেগুলো দিয়ে রান্না করা হবে এবং মশলা থাকলে সে সমস্ত বিভিন্ন আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো পোস্ত বাটা ইত্যাদি আমি হাতের কাছে রাখি এর ফলে খুব ভালোভাবে আমি রান্না করতে পারি এবং সেইক্ষেত্রে আমার রান্না করতে খুব একটা দেরি হয় না